হ্যাঁ আমার প্রিয় কিছু নিবন্ধ বা কলম লেখক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারপর আরও আছে যেমন অনেক লেখক আছে যে পছন্দ করি আমি তো এই লেখক আমার কেন পছন্দ বলতে তারা জীবনের সাথে দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখিয়ে গেছেন তো নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন অনেক স্লোগানের মধ্যে অনেক কিছু বোঝানো বুঝিয়ে দিয়ে গেছেন যে একটা আমার স্লোগান মনে আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তো চলো একলা চলো তো এরকম একটা একটি স্লোগান মানে আমার মনে আছে যে মানে আপনার সময় যদি কেউ না থাকে তো আপনি একাই এগিয়ে যেতে হবে যখন একাই এসেছেন আপনাকে একা এগিয়ে যেতে হবে আপনার সাথে কেউ থাকবে না তো এরকম আর কি বোঝায় তো আর কি এটাই আমি বলবো যে তাদের সাথে আমি অনেক পছন্দ করি এর কারণই তারা অনেক জিনিস অনেক কিছু শিখিয়ে গিয়েছে তো এটাই আর কি বলবো আমি